বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমরা ভাষা আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে এই সব পঠন পাঠন পড়ানো হয় এবং বা লেখানো শিখানো হয় বাংলা ভাষায় আমাদের পরীক্ষা হয় বাংলা ভাষা শেখা অবশ্যই দরকার বাংলা ভাষা না শিখলে ছোটো ছোটো বাচ্চারা নিয়ে এটার পড়াশোনা অসুবিধে হয় তার জন্য বাংলা ভাষা একান্ত শেখার প্রয়োজন তার কারণ আমাদের রাজ্যের বাংলা ভাষা প্রচলিত তার জন্যে বা সবাইকে বাংলা শেখার প্রয়োজন আছে বাংলা ভাষা বাংলা আমাদের সোসু বাংলা আমাদের সব থেকে মিষ্টি ভাষা তার তার মধ্যেও একটু এই ইংলিশ একটু পড়তে হবে এক লিখতে হবে কেননা বাইরে গেলে ইংলিশ দরকার এই পড়তে হয় আর জানতে হয় তার মধ্যে একটু হিন্দি ভাষা দরকার হিন্দি ভাষা বাংলা ভাষা সব জায়গায় প্রচলিত লয় তার জন্য হিন্দি বা বাংলা ইংলিশ সব সব রকম ভাষা শেখার প্রয়োজন আছে বাংলা ভাষা বাংলা ভাষা আমাদের মাতৃভাষা তার জন্য বাংলা ভাষা স অবশ্যই দরকার আমাদের আমাদের রাজ্যের সবাই বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষা প্রচলিত আর বাচ্চারা না শিখলে বলতে লিখতে শিখবে পারবে না তার জন্য বাংলা ভাষা শেখার জন্য প্রয়োজ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মনে করি